হ্যালো হ্যাঁ বলুন

আচ্ছা এইটা তো আমিও নিজেও ভুক্তভুগি এটা হচ্ছে পুজোর কাজ বিভিন্ন কা জায়গায় কাজ চলছে সেই জন্য এই প্রবলেমটা দেখা দিচ্ছে তো আমি এটা নিজেরও সাফার করছি অলরেডি আমি অলরেডি ইনভার্টার অর্ডার করেছি সেটার ব্যবস্থা মোটামুটি এক সপ্তাহ আমাকে টাইম দিলে আমি সলিউশন এটা বের করার চেষ্টা করছি এখনো অবধি ঠিক আছে আমি ওটা ইন্সটল হয়ে যাওয়ার পর আমি আপনার মানে সবাই ঠিকঠাক করে আমিও পাবো আপনারাও পাবেন সুব্যবস্থা আর জলের সেটাও সমস্যাটা হচ্ছে বুঝতে পাচ্ছি সেটাও আমরা ব্যবস্থা করছি আর যাতে কারেন্ট থাকাকালীন তাড়াতড়ি জলটা ভরে নেওয়া যায় সবাই যাতে ব্যবহার করতে পারে প্লাস হচ্ছে আর একটা যাতে ট্যাঙ্কি আমরা ইন্সটল করার চেষ্টা করছি ওটাও এক সপ্তাহ আমার টাইম লাগবে তো তার মধ্যে আমি হয়ে গেলে তাহলে আর জলের ওই শর্টেজটা এই প্রবলেমটাও আর হবে না ইলেকট্রিশিটির প্রবলেমটাও আর হবে না এমনিও পুজোর জন্য একটু প্রবলেম হয় গরমকাল সবার বাড়িতে এসি চলছে বলেও একটু প্রবলেম হয় তো এই কারণগুলিকে হ্যাঁ ম্যাডাম একটুখানি সময় দিন আমরা ইনভার্টারটা অর্ডার অলরেডি করে দিয়েছি ওটা আমাদের এক সপ্তাহ আসতে সময় লাগবে প্লাস হচ্ছে ওটা ইন্সটল হয়ে গেলে আশা করি আর এই প্রবলেমটা হবে না জলের প্রবলেমটা তো অবশ্যই মিটে যাবে কারণ ট্যাঙ্কিটা আপনি তাহলে মোটরটা চালাতে পারবো দুটো ট্যাঙ্কি বসে গেলে জলের সমস্যাটাও মিটে যাবে আর যে কারেন্টের সমস্যাটা একটু এখন প্রবলেম হচ্ছে পুজোর পর আশা করছি এটা আর থাকবে না হ্যাঁ হ্যাঁ একটু এক সপ্তাহ সময় দিন তারপর হয়ে যাবে